সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতি বেড়েছে কারণ চাষিদের কাছে কাছে এখন সরকার ধান কেনে সমস্ত গ্রামে মান্ডি করা আছে সে ধানগুলা সরকার কেনে সেটা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ব্যাঙ্কিংয়ের সাথে পয়সাগুলা তাদের অ্যাকাউন্টে ঢোকে আর ডিজিটাল পেমেন্ট এভাবে আর্থিক খাতে সাহায্য করছে